আজকের দিনে দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থা খুব খারাপ তার জন্য শিক্ষা ব্যবস্থা উন্নত করা উচিত ভারতবর্ষের আর এই ব্যবস্থার প্রধান চ্যালেঞ্জ যে হচ্ছে যে মধ্যে যে চাকরি নেই বেকারত্বের পরিমাণ বেশি সেই জন্য শিক্ষা ব্যবস্থা ঠিকঠাক হলে আমাদের এখানে যে চাকরিটা নেই সেই চাকরিটার সুব্যবস্থা করা যাবে যাতে চাকরি সবাই পায় এবং বেকারত্ব কমে তার ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা করা দরকার